পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রচার এবং শিল্প নৈপুণ্যের ঘরানা ঠিকঠাক ভাবে ধরে রাখা প্রয়োজন সেই জন্য ঐতিহ্যবাহী শিল্পগুলি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ বিজ্ঞাপন কর্মশালা প্রতিযোগিতা এইগুলি করার প্রয়োজন সরকারের উচিত লুপ্তপ্রায় ঐতিহ্যবাহী শিল্প গুলি বিভিন্ন প্রকারের সাহায্যে এবং কুটির শিল্পীদের পুরস্কার এবং তাদের রক্ষণাবেক্ষণে এগিয়ে আশা উচিত এর সঙ্গে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন এই জন্য কলিকাতা তথা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব ও প্রতিষ্ঠানগুলিকে সংযুক্ত করা উচিত যেমন সরকারি সাহায্যে এই ক্লাবগুলি তারা নিয়মিতভাবে প্রতিযোগিতা করা লোকাল লেভেলে এই রকম ব্যবস্থা নিয়ে আমাদের সকলের এইসব শিল্প কর্ম সম্পদে উন্মুক্ত দৃষ্টিভঙ্গির উদয় হবে